আমি এক কর্মরত মহিলা আমি সবসময় থেকে কাজের মধ্যে থাকতে খুবই ভালোবাসি আমি বিয়ের আগেও কাজ করে গেছি এবং আমি বিয়ের পরেও এখনও আমি কাজ করি এবং তার মধ্যেই যেটা আমাকে সবথেকে বেশি খুশি দেয় সারাদিন সারা মাসের পরিশ্রমের পর যখন আমি মাসের শেষে আমার পারিশ্রমিকটি পাই সেটা একটা আমার মনে হয় এই পারিশ্রমিক বা এই কর্মরতটা থাকা প্রত্যেকটা মেয়েরই উচিৎ তাতে বিয়ের আগেই হোক বা বিয়ের পরেই সবারই একটা নিজস্ব পারিশ্রমিক এবং নিজের জন্য খরচের জন্য কিছুই যতটুকুই তাদের হোক সেটা থাকা দরকার